হ্যালো হ্যাঁ বলছি প্লাম্বার সাহেব বলছি আমার বাড়ির ট্যাপটা বারবার খারাপ হয়ে যাচ্ছে আমি একটা অন্য মিস্ত্রি দেকেছিলাম হ্যাঁ বারবার খারাপ হয়ে যাচ্ছে দাদা কী করা যায় বলুন তো একবার আসুন তো কলটা খারাপ না মানে বারবার বারবার ঠিক আমি কিছু তো বুঝতেই পারছি না কী করবো শুধুই খারাপ হয়ে যাচ্ছে

আচ্ছা এক ঘন্টা লাগুক না আমার কোনো অসুবিধা নেই আপনি তাড়াতাড়ি আসবেন আর আমার বাড়ির পাইপটা মোটামুটি কুড়ি থেকে তিরিশ ফুটের মধ্যে হবে হ্যাঁ আপনার কতো রেট বলুন ফুট অনুযায়ী আমার রেটটা বলুন বলছি রেট কত ফুটের তিনশো টাকা ফুট ও আচ্ছা আমি সে আমি দিয়ে দেব কিন্তু আপনি তাড়াতাড়ি একটু আসবেন হ্যাঁ ও মানে কালকে কালকে একজন লাগিয়ে গেছে আবার সকালে উঠে দেখি আবার ফেটে গেছে ওইটা মানে এমন সিচুয়েশানে পড়ে আছি নিজেই কী করবো ভাবতে পারি ভাবতে পারছি না কী করে বলবো যদি মানে আঠার কি কোনো প্রবলেম না অন্য কিছু আমি সেটাই খুঁজে পাচ্ছি না আচ্ছা সে ঠিক আছে আপনি তাহলে আসবেন আপনার টাইমে কিন্তু একটু সকাল করে সকাল করে আসার চেষ্টা করবেন আমাদের তো আরও ঘরে অনেক মানুষজন আছে সবাই পিছনে তাড়া দেবে তো অ্যাড্রেসটা আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আপনার এই নাম্বারই তো আর আপনার নামটা যদি একবার বলতেন আচ্ছা ঠিক আছে হুম হুম হুম হুম হুম ঠিক আছে